আমার তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে জানি না দৌড়োতে পারি না আচ্ছা আমি তাও সকালে চেষ্টা করি যত হেঁটে যেতে পারি এই এক দেড় ঘন্টা একবারে চলে যাই সকালে উঠে হুম তাও মনে জোর রাখি হাঁটতে পারব হুম আমাকে বাঁচতে হবে মনের জোর সবসময় রাখতে হবে প্রত্যেক মানুষকে মনের জোর রাখা উচিত অনেক ছোটবেলায় আমি কতই দৌড়াতাম অনেক ছোটবেলায় সঙ্গে সকালে যেতাম প্রথম প্রথম এক কিলোমিটার দৌড়াতাম তার পরে দু কিলোমিটার এভাবে বাড়িয়ে বাড়িয়ে ছোটবেলায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দৌড়েছি তো আমার ধরুন সময় আমি আমি সবসময় লক্ষ্য স্থির রাখতাম আমি বাড়ি থেকে বেরোবার আগে আমি তিন কিলো তিন কিলো তিন কিলোমিটার দৌড়ে তার পরে বাড়ি ফিরব এই আমার লক্ষ্য স্থির ছিল আমার এই এই স্থির রাখতাম ছোটবেলায় এভাবেই আমার দৌড়ে অংশগ্রহণ করে এসেছি